আমি গরম পানীয়ের জন্য ঠিক ঠাক প্যাকেজিংয়ের অনুরোধ জানিয়েছি আমি একটি গরম পানীয় অর্ডার করেছি এবং আমি চাই যে সেটি যতক্ষণ সম্ভব গরম থাকুক আমি রেস্তোরাঁকে অনুরোধ করছি যে যাতে তারা আমার পানীয় দীর্ঘক্ষণ গরম রাখার মতো সঠিকভাবে প্যাকেজিং করে দেয়